আমার জীবনে বিজ্ঞান নিয়ে খুবই ভালো পরিবর্তন ঘটেছে আগে আগে যেটা হত বিজ্ঞান এতটা উন্নত ছিল না তখন কোনো একটা জিনিস আমি যখন কিনতে যেতাম তখন সেটা কি হত আমাকে নিজেকে যেয়ে অর্ডার দিতে হত কিন্তু এখন এখন মোবাইলে মোবাইল এখন ব্যবহার করছি ব্যবহার করার ফলে আমার অনেক কিছু উপকার পাচ্ছি যেমন আমি একটা ছোটোখাটো ব্যবসা করি সেই ব্যবসার আমার কিছু মাল প্রয়োজন সেই মালটা আমি কলকাতায় যাওয়ার মতো সময়ও পাচ্ছি না সেটা আমি ফোনে অর্ডার করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দিলাম তারা তখন মালটা অর্ডার নিয়ে মালটা তারা আমাকে ক্যুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিলেন তাছাড়াও এই মোবাইলের মাধ্যমে যে সমস্ত আমাকে যেতে হচ্ছে না এবং গুগল পে ফোন পে ট্রাঞ্জেকশান যেটা এখন যেটা এখন বেরিয়েছে সেই ইউপিআই পেমেন্টের মাধ্যমে আমি টাকা পয়সা পেমেন্ট করে দিলাম এবং আমার সম্পূর্ণ কাজের অনেকটাই সুবিধা হয়েছে